হ্যালো দাদা বলছি আপনি কেউ ওই কান্তি ফুল বাজার থেকে বলছেন বলছিলাম দাদা আমার তো দশ পিস মতো হলুদ রঙের গোলাপ লাগবে আর আপনার পঞ্চাশটা মতো গাঁদা ফুল লাগবে ও আপনার কাছে কি অ্যাভেলেবেল রয়েছে হুম ওই মোটামুটি পনেরোটা মতো করে দেন বিয়ের ব্যাপার আছে বিয়ের গাড়িতে লাগানোর জন্য আর কি মানে আর গোলাপিটা হলে মনে হয় বেশি ভালো হতো হ্যাঁ গোলাপি রেড মিশিয়ে কত পড়বে পিস

তা এটা একটু পাঁচ ছ টাকাতে ছ টাকাতে করা যায় না একদম আছে কাজগুলো একটু দেখতেন আর কি গাঁদা ফুলের মালা আপনার মোটামুটি পনেরোটা মতো

দশ টাকা করে

হুম তাহলে না আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে